পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে সাংস্কৃতিক পীঠস্থান বলা যায় পশ্চিমবঙ্গের মাটিতে হাজার হাজার বাঙালির সংস্কৃতিকের জন্ম দিয়েছে যা আমাদেরকে সারা দেশের কাছে অমূল্য করে তুলেছে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার শিক্ষা জগতে যে কালচার যে সাংস্কৃতিক চিন্তা ভাবনা যা যা তথ্য় সম্প্রচারকে সারা বাংলার মানুষের কাছে এক অমূল্য রতন বলা যেতে পারে যা শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশে আমাদের বাঙালির কালচারকে অত্যন্ত গুরুত্ব এবং মূল্যবোধ এবং মূল্যবান বলে মনে করে